আমি কলের জল পাই অনেক জায়গায় দেখেছি কলে জল নেই তাই তারা সজলধারার জল ব্যবহার করে কিন্তু আমরা কলের জলের জন্য আমরা খুবই সুবিধা পাই আমরা কলের জল আমাদের নিজেদের সময় মতো কল টিপে সেই জলটি নিতে পারি সেই জলটি আমাদের টাটকা জল হয় আমাদেরকে অনেকক্ষণ রেখে সেই জলটি খেতে হয় না উপরন্তু আমরা যে কাচার জন্য যে জল ব্যবহার করে থাকি সেইটি আমাদেরকে সজলধারার জল ব্যবহার করলে তুলে রাখতে হতো কিন্তু কলের জলের জন্য সঙ্গে সঙ্গে কল থেকে জল টিপে নিয়ে আমরা সেইটি কাজটি করতে পারি কল আমাদের অনেক সুবিধা দিয়েছে কারণ কলের জল সব সময় পরিষ্কার জল হয় কিন্তু সজলধারার জলে সব সময় যেন একটা আয়রন থাকে লাল লাল থেকে থাকে কিন্তু আমার কলের জলের মধ্যে তা নেই কলের জল টাটকা জল ঠান্ডা জল কিন্তু সজলধারার জল হয় গরম তাই কলের জল ব্যবহার করে আমি খুবই উপকৃত হয়েছি